আমি কাপড় ধোওয়ার জন্য পুকুরের জলই ব্যবহার করি কারণ আমাদের এখানে সামনে পুকুর আছে যেহেতু সামনে পুকুর আছে সেই কারণে আমি বাড়িতেই ব্যবহার করা খাবার জল আমি ব্যবহার করি না ধোওয়ার জন্য পুকুরের জলই আমি ব্যবহার করে থাকি এবং বিভিন্ন পরিস্থিতিতে সেই জামা কাপড়গুলো আমি শুকনো করি যেমন শীতকালেতে প্রচুরই অসুবিধা হয় কারণ তামমাত্রা খুবই অল্প থাকায় ছাদে জামা কাপড় মেলি এবং বারে বারে তাকে উল্টেপাল্টে শুকনো করি এবং বর্ষাকালে অ্যাঁ বর্ষাকালে রৌদ্র ওঠে না বৃষ্টি পড়ে বলে তো সেই জামা কাপড়কে আমি রুমের মধ্যে চারিদিকে দড়ি খাটিয়ে রুমের ভিতরে পাখার বাতাসে শুকনো করি এবং শীতকালে শীতকালে আমি ওভাবে ব্যবহার করি বর্ষাকালেও করি কিন্তু গ্রীষ্মকালে গ্রীষ্মকালে কি তামমাত্রা এতটাই বেশি থাকে সে কারণে হলেতে জামা কাপড় মেলে দিলেই শুকিয়ে যায় তো সেই কারণে আমাকে আর বারে বারে পাল্টাতেও হয় না পাখাও ব্যবহার করতে হয় না তো সেই কারণে আমি এই পরিস্থিতির মাধ্যম দিয়ে যখন যাই তখন আমি এভাবেই শুকনো করি আর আমি জল খুবই অপচয় কমই করি বলে মনে হয় কেননা আমি ঘরের খাবার জল ব্যবহার করি না ধোয়ার জন্য কাপড় কাচা বাসন মাজার করার জন্য ওগুলো ঘরের কলের জল ব্যবহার করি না শুধু পানীয় রূপেই সেই জলটাকে আমি ব্যবহার করি এতে আমি জল অপচয় খুবই কম করে থাকি